হ্যাঁ আমার জীবনে মনে রাখার মতো অনেক ঘটনাই রয়েছে তার মধ্যে এখন আমি একটা শেয়ার করছি যেটা হলো আমি এক জায়গায় নার্সিং ট্রেনিং করতাম সেখান থেকে আমাদেরকে এক জায়গায় অনুষ্ঠান করার জন্য নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয়েছিল রবীন্দ্র জয়ন্তীতে তো সেদিনকে গিয়েছিলাম সেটা একটা গানের অনুষ্ঠান ছিল তো রবীন্দ্র জয়ন্তীতে যেহেতু গিয়েছিলাম তো সেই জন্য রবীন্দ্রনাথের একটা ছবি আঁকা হয়েছিল প্রদীপ দিয়ে সেখানে প্রদীপটা আমরা তিন চারজন মেয়ে মিলে আঁকছিলাম তো এই প্রদীপ দিয়ে প্রদীপটা আমি একটু অন্যমনস্ক ছিলাম তো তাই আমার শাড়ির মধ্যে শাড়ির আঁচলটার মধ্যে কখন যে আগুন লেগে গিয়েছে আমি বুঝতেই পারিনি তো সেটাই ছিল আমার একটা অপ্রত্যাশিত ঘটনা এখনও পর্যন্ত এই লাস্ট এক বছরে এইটাই